আমার কাছে যদি সময় কম থাকে বা কোনো রান্নার কোনো উপকরণ যদি কম থাকে তাহলে আমি সবথেকে প্রথম যেটা করবো সেটা হচ্ছে ম্যাগি রান্না করবো সাধারণত ম্যাগি তো দু দু মিনিটে হয়ে যায় বলা হয় সাধারণত তো সেখান থেকে আমি প্রথম চয়েসটা ম্যাগিই করবো প্রথম পছন্দের জিনিস ম্যাগিই করবো ম্যাগি করতে খুব একটা টাইম লাগে না যে ম্যাগি জল গরম করলাম ম্যাগি দিলাম ম্যাগির মশলা দিয়ে দিলাম হয়ে গেলো আর ম্যাগি হচ্ছে খাওয়ার দিক থেকে খাবারের দিক থেকে পেট ভর্তি খাবার এবং সেখানে অনেকক্ষণ খিদে কম খিদে কম লাগে এছাড়াও যদি কোনো রান্নার উপকরণ কম থাকে সেখানে আমি হয়তো আলু পোস্ত করবো বা হয়তো আলুর দম করবো বা খিচুড়ি করবো খিচুড়ি করতে যেমন যেকোনো জিনিস পেলে তিন থেকে চারটা উপকরণ পেলে আমি খিচুড়ি করতে পারবো সেখান থেকে খিচুড়ি আমি দ্বিতীয় নম্বর দ্বিতীয় হিসেবে দেখবো